ভারতের জনপ্রিয় যোগব্যায়ামের গুরু অনেকেই আছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মহর্ষি মহেশ যোগী স্বামী শিবানন্দ বাবা রামদেব পরমহংস যোগানন্দ ইত্যাদি তারা বিভিন্নভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে তারমধ্যে বিভিন্ন ভিডিও বা আয়োজন সভার মাধ্যমে যোগব্যায়াম প্রাণায়াম প্রদর্শন করে মানুষকে অনুপ্রাণিত করে এছাড়া আমি যোগব্যায়ামের সাথে সরাসরি যুক্ত রয়েছি তাই আমি তাদেরকে অনুসরণ করে অনেকটা উপকৃত হয়েছি উপকৃত হয়েছি এছাড়া যোগব্যায়ামের দ্বারা শারীরিকভাবে যেমন সুস্থ থাকা যায় তেমনি মানসিকভাবেও সুস্থ থাকা যায়